আপ হ্যাঁ আপনি কি সুস্মিতা ইয়ে এজেন্ট সুস্মিতা জমি বাড়ির কেনা বেচা করেন আচ্ছা আমি একটা বাড়ি আমি দীপালি গাঙ্গুলী বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটা আমি একটা জমি কিনতে জমি বা বাড়ি শুদ্ধ কিনতে চাই বাড়ি শুদ্ধ আপনি কি দেখেছেন ভালো বা জায়গা বা বাড়ি আছে

এই দু কাটা তিন কাটার মধ্যে হলেই হয়ে যাবে

হ্যাঁ চলবে বল এ জমি শুদ্ধ হ্যাঁ হ্যাঁ চৌকো মতোন হলেই হবে কেননা লম্বা জমি ভালো এমনি জ জমির কাগজপত্র তো ঠিক আছে ভালোভাবে ভালো কাগজপত্র যে কাগজপত্র না হয় ঠিক আছে হ্যাঁ বাঘাযতীন বাঘাযতীন কোথায় ও আচ্ছা হুম আচ্ছা কুড়ি লাখ তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকায় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তিরিশ তা আমাকে আমাকে দেখাতে নিয়ে যাবেন কবে

আমি সব সময়ই সমায় থাকে এক দিন বিকেলের দিগে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার বাড়ি গড়িয়া

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রা আচ্ছা রাখছি